ঝাড়গ্রাম জেলায় প্রধান ফসল হলো ধান এবং গম স্থানীয় অর্থনীতি এবং রান্নায় এগুলি খুবই ব্যবহার করা হয় যেমন স্থানীয় অর্থনীতির ক্ষেত্রে ও কৃষকরা চাল আখ ধান তুলো শস্য ঢাল ফল তামাক বিভিন্ন শাক সবজি যেমন পটল কুমড়ো বেগুন এগুলি বিক্রি করে খুবই লাভবান হন তাছাড়া বিভিন্ন ফল যেমন আপেল কলা আঙুর এগুলি বিক্রি করে ও খুবই লাভবান হন আমাদের ফসলগুলির মধ্যে সবচেয়ে বেশি চাহিদা ধানের কারণ ধান থেকে আমরা চাল পাই সেগুলি ভাত খাই বপন থেকে শুরু করে বাজারে শস্য বিক্রি করার প্রক্রিয়াটা বলতে আমরা ধান যেমন প্রথমে বপন করি তারপর ট্রাক্টর দিয়ে লাঙল করে সেগুলিকে রুই রোওয়া থেকে শুরু করে তারপর এগুলি ঝাড়াই করা হয় ঝাড়াই থেকে ও সেগুলি কুটোনো চাল করা হয় তারপর সেটি বাজারে বিক্রিয়া করা হয় বিভিন্ন ফসলের জন্য বিভিন্ন ঋতু অনুকূল যেমন যেমন ধান চাষের জন্য বর্ষাকাল ও বর্ষাকাল অনুকূল